ঝাড়গ্রাম জেলার প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হল বৈশাখী মেলা শা শ্রাবণী শ্রাবণী মেলা ও যুব উৎসব এই উৎসবের মাঝ এই এই উৎসবের মাঝখান দিয়েই ঐতিহ্যবাহী বিশ্বাসকে এরা প্রতিফলিত করে আরও অনেক কিছু হয় যেমন ছৌ নাচ বাহা নাচ টুসু নাচ ঝুমুর ঝুমু ঝুমুর নাচ আরও এর সাথে হ এইখানে অনেক মানুষ এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি দেখতে আসে অনেক কিছু খাবার দোকান বসে জিনিস কেনাকাটারও দোকান বসে সেইখানে আমরা অনেক আনন্দ করি ও অনেক কিছু সেইখানে দোকানে অনেক কিছু আমরা জিনিস কিনি